আমি যে ল্যাপটপটা কিনেছি সেই ল্যাপটপটা ভালোভাবে চার্জ নেয় না ধীরে কিছুক্ষণ চার্জ দেওয়ার পর দেখি যে ল্যাপটপটা কোন চার্জই হয় নি আবার সারাদিন চার্জ দেওয়ার পরও ফুল চার্জ হয় না আর ফুল চার্জ হওয়ার পর ল্যাপটপটা যখন অন করি দুই থেকে তিন ঘন্টা চলে তার বেশি চলে না এটা আমার খুব ভা খারাপ লেগেছে কারণ ল্যাপটপে আমাকে অনেক রকম কাজ ক হয় তাই এর ব্য তাড়াতাড়ি চার্জ শেষ হওয়ার জন্য আমার কাজ আটকে পড়ে থাকে আর ল্যাপটপটার যেহেতু ম্যাট ফিনিস তো হাতের ছাপ বসে যায় খুব তাড়াতাড়ি ময়লা ধরে নেয়